শখ হিসেবে বাগান করাকে বেছে নেওয়ার প্রথম কারণ হল যে বাগানে যেসব গাছগুলো সকালে উঠে আমি দেখি সে ফুলের গাছ হোক বা অন্যান্য গাছ হোক তা তাতে কিন্তু আমার মনটাকে বেশ আনন্দ দেয় আমি জানি না কেন গাছ আমার জীবনে ভীষণ একটা আকর্ষণীয় বিষয় আমাকে প্রতিনিয়ত কেমন একটা যেন শক্তি দেয় তেনারাও বলেন যে হ্যাঁ আমরা তো এই রোদে চড়া রোদে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছি তাহলে তুমি কেন পারবে না এই জন্যেই বাগান আমার আসলে একটা খুব পছন্দ ভালোবাসা সবকিছুই বলতে পারেন আমি বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাতে ভালোবাসি এছাড়া ছোটো খাটো সবজি যেমন উচ্ছে টমেটো এইগুলোও আমি লাগিয়ে থাকি এছাড়া যেসব গাছগুলো থেকে আমরা অক্সিজেনটা বেশি পাই যেসব পাতাবাহারের গাছগুলো আমি কিন্তু সেগুলোকেও লাগিয়ে রাখি